সব থেকে শ্রেষ্ঠ রান্না আমি এক দিন ইন মাংস রান্না করেছিলাম মুরগির মাংস তো আমি সেইভাবে কোনো দিনও রান্না করি নি সেই দিন আমি প্রথম রান্না করেছিলাম ইউটিউব দেখে তো আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসেছিলাম আম পাঁচশো গ্রাম নিয়ে এসেছিলাম তারপর সেটা ভালো করে ধুয়ে সেটাতে নুন হলুদ কাগজি লেবু টক দই মাখিয়ে রেখেছিলাম তারপরে তেল দিয়ে তারপরে সব রকম উপকরণগুলো নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা এবং আলু আমি কেটে ভেজে নিয়েছিলাম তারপর কয়েকটা কড়াতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তাতে সব মশলাগুলো দিয়ে আদা রসুন সব কিছু ভালো করে ভেজে লঙ্কা গুঁড়ো হলুদগুঁড়ো জিরা গুঁড়া সব কিছু দিয়ে সেটাকে কষিয়ে নিয়েছিলাম তারপর অর সেটাতে আমি লেবুর যে লেবু দিয়ে নুন দিয়ে এ হলুদ দিয়ে যেই মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষা হয়ে যাবার পরে ভাজা আলুগুলো দিয়ে আমি সেটাতে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে সেটা এরকমভাবে আমি রান্না করেছিলাম আম তো আমি এই রান্না থেকে আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছিল যে এ আমি কোনো দিনও রান্না করি নি সেই দিন প্রথম আমি ফোন থেকে রান্না করেছিলাম তো সবাই খেয়ে বলেছিলো যে খুব ভালো হয়েছে তো আমার খুব ভালো লেগেছিলো যেহেতু আমি প্রথম রান্না করেছি সবাই খেয়ে ভালো বলেছে আমার এদিক থেকে একটা অভিজ্ঞতা হয়েছিলো যে আমি রান্নাটা করতে পেরেছি ভালো করে তো আরেকটা অভিজ্ঞতা হয়েছিলো আমার যে আমি সব সময় মায়ের হাতের রান্না খেয়ে থাকি তো সেক্ষেত্তে আমি বুঝতে পারলাম সেদিনে রান্না করে যে রান্না করতে গেলে কতোটা কষ্ট বা কতোটা পরিশ্রম করতে হয় তো এটাও আমার খুব একটা ভালো অভিজ্ঞতা হয়েছিলো যে মানুষ অনেক কষ্ট করে রান্না করে আমরাথা হাতের সামনে মুখেস খাবারের খাবা খিদে পেয়ে গেলে হাতের সামনে খাবার পেয়ে গেলে খেয়ে নিই সেটা খুবই সহজ কিন্তু রান্না করতে অনেক কঠিন পরিশ্রম করতে হয় হয় অনেক কষ্ট করে রান্না করতে হয় সেই খাবার আমাদের মুখে তুলার জন্য রান্না করতে অনেকটা পরিশ্রম লাগে